বলছি আপনা আপনার কাছে কীরকম কাপড় কীরকম ডিজাইনের কাপড় পাওয়া যাবে আপনি কী ডিজাইনের কাপড় তৈরি করেন আমার সামনে বাড়িতে বিয়েবাড়ি আছে অনুষ্ঠান আছে তার জন্য ভাবছি আপনার কাছে যাবো কিছু শাড়ি নেবো তো শাড়ির শাড়িগুলো কীরকম প্রাইস হবে হ্যাঁ নিয়ে এসছি ওই জন্যই তো ফোন করছি আচ্ছা সুতোর উপরে ডিজাইন হবে আচ্ছা আচ্ছা আর আমি একটা শাড়ি নিয়ে যাবো সেটা হচ্ছে গোটাটাই পাড়ে চুমকি বসাতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এগুলো বসাতে আপনি কেমন রেট নেন এখন হ্যাঁ এখন তো একটা অনুষ্ঠান বাড়ি আছে ওই জন্য আপনার কাছে যাবো আচ্ছা ঠিক